হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আপনি কি তানিয়া অ্যান্ড কোং ফার্নিচারের দোকানের মালিক বলছেন হ্যাঁ বলছি যে আপনার এই দোকানটা আমি একটা বিজ্ঞাপন দেখলাম পেপারে সকালে দেখলাম তো আপনার এইখানে কী কী মাল পাওয়া যায় আপনার দোকানে কী কী রয়েছে

বেশ ঠিক আছে আপনার দোকানে আসবাবপত্র বলতে কী কী আসবাবপত্র রয়েছে মানে শুধু কি খাট আলমারি রয়েছে আসলে আমার পাশের বাড়ির একজন ভাইয়ের মানে মেয়ের বিয়ে আর কি সামনের মাসে হবে তো মোটামুটি সমস্ত আসবাবপত্রই আপনার দোকান থেকেই কিনবে তো বক্স খাট যেটা আপনি রাখেন ওটা কী কাঠের আছে ম্যাডাম বক্স খাট বক্স খাট যে রাখেন কী কাঠের আছে বক্স খাট ও কী রকম দামের আছে ও দশ বছর চলার মতো বক্স কী রকম দাম পড়বে অবশ্যই আচ্ছা আলমারি কী রকম দাম পড়বে আলমারি আলমারি আলমারি খুব দুর্বল প্রকৃতির হয়ে যাবে না তো ডাইনিং টেবিল আচ্ছা বলছি আপনার এই দোকানটা কোথায় দোকানটা ও আচ্ছা আপনারা কি মানে ধারবাকি কিছু রাখেন ধারবাকি সেটা কি মাসে মাসে দিতে হবে না এক বছর পর দিলেই হবে আচ্ছা কতো দিন আগে অর্ডার দিলে মোটামুটি সব মালগুলো পাব না আমাকে আচ্ছা বলছি তাহলে তো এক দিন দেখতে যেতে হবে তাহলে কবে যাব বলুন তো হলে আমি সন্ধ্যাবেলা করে যাবো সন্ধ্যা ছটায় আচ্ছা বলছি আর ডেলিভারিটা কি মানে আপনি কি কোনো এক্সট্রা পয়সা লাগবে না তো বাড়তি পয়সা ঘরে পৌঁছে দেওয়ার জন্য

ও ওখানে কিছু টাকা দিতে হবে ও আচ্ছা বলছি কিছু মাল কি ফ্রি পাওয়া যাবে যেমন ধরুন আপনাদের এখানে নিউ খাট কিনলে গদি ফ্রি দিচ্ছে আপনারা কি এরকম কোনো সিস্টেম আছে আপনাদের